বাংলা ভাষা লিখতে বা বলতে মানুষ লিখতে গেলে একটু অসুবিধা হয় যেগুলো দাঁড়ি কোমা অনুচ্ছেদের মানুষেরও অনেক রকমের সমস্যা হয় যেখানে ভুল হয়ে যেতে পারে আর বাংলা ভাষা প্রথমে তো বলতে বাচ্চাদের খুবই অসুবিধা হয় প্রথমে তো তাদের হাঁড়ি গোল দেব আকার প্রথমে একটা দাগ বিভিন্নভাবে শেখতে হয় তাদেরকে বলে বলে আর বাংলা ভাষা যা বলতে দাঁড়ি কমা পণ্য ছেলে তো অসুবিধা থাকলে যেখানে একটা কমা না দাঁড়ি থাকলে সেখানে থেমে তার ভাষার অন্য রকম অর্থ হয়ে যায় আর যেটা হয় সেখানে বিভিন্ন লেখা থাকে যা দিকে লেখা থাকে এক রকম কিন্তু অন্য রকম অর্থ হয়ে যায় যার জন্য অনেক রকম অসুবিধা হয় যেখানে যেমন যেখানে বাথরুম করবেন না সেখানে কমা থাকলে সেখানে হয়ে হয়তো হয়ে যায় যে বাথরুম না করলে এমনও লেখা থাকে মানুষ দিকে ভুলবসত হয় যেখানে অনেকের অত্ম দন্ড হয়ে যেতে পারে সেখানে হয়তো তাদের সে ভাবতে হয়তো এখানে বাথরুম করলে কোনো পয়সা লাগবে না সেখানে বাথরুম করে ফেললে টাকা লেগে যায় বাংলা ভাষা বাংলা ভাষা অনেকে সঠিকভাবে উচ্চারণ না করার জন্যে কথা অনেক এক রকম হলে আর এক রকম অনেকে ভাবে নেই ভাব নে অনেকে ঝামেলা হয় গন্ডগোল ঝামেলা হয় তার জন্যে ভাষা সংযত করে না বলতে পারলে একে অপরের সাথে দ্বন্দ্ব হয় ঝগড়া ঝামেলা সৃষ্টি হয় সেখান থেকে মনোমালিন্য সৃষ্টি শত্রুতা হয় যেখানে আত্মীয়তা থাকে সেখানে আমার শত্রুতা হয়ে যায় আর এমনি বাংলা ভাষা সবার কাছে সুবিধা হয় কিন্তু ওই অসুবিধা কেউ ধার অনেকে মনের ওপর ডিম্যান্ড করে অনেকে গালাগালি এটাকে ভালো মনে নেয় অনেকে খারাপ মনে নেয় নিলে সেখানেই সমস্যা সৃষ্টি হয় যেমন ভুলবোঝাবুঝি ফলে অনেকের সুবিধা অসুবিধা হয়ে যেতে পারে